আমি আমার ভাইকে খুবই উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই তার কারণ আমার মনে হয় যে শিক্ষা মানুষের মেরুদণ্ড এবং মানব সমাজ যদি সঠিক জায়গায় নিয়ে যেতে হয় তার জন্য তাকে শিক্ষিত হওয়া প্রয়োজন এবং আমার মনে হয় সেই জন্যই আমার ভাইকে অবশ্যই আমি অনেক বেশি শিক্ষিত করতে চাই কারণ সে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত না হয় তবে এই পৃথিবী সম্বন্ধে এই মহাবিশ্ব সম্বন্ধে এই জীবন সম্বন্ধে অনেক কিছুই হয়তো তার জন্য অজানা রয়ে যাবে তো শিক্ষা প্রদান করা এবং শিক্ষা গ্রহণ করা দুটোই খুবই জরুরি সুতরাং আমার মনে হয় আমি আমার ভাইকে চাই এতটাই শিক্ষায় শিক্ষিত করতে যাতে বাকি মানুষরা তার কাছ থেকে কিছু শিখতে পারে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং সে যেন শিক্ষা প্রদানের মতনও একটা সঠিক মানুষ হয়ে উঠতে পারে শিক্ষা প্রদান বলতে আমি বলছি না শুধুমাত্র শিক্ষকরাই শিক্ষা প্রদান করে সমাজেরও বাকি মানুষরাও কিন্তু শিক্ষা প্রদান করে সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি সেই শিক্ষা প্রদান করতে হয় তাহলে তাকে নিজেকে শিক্ষিত হতে হয় এবং আমি চাই আমার ভাই সেই জায়গায় পৌঁছাক যেখানে সে সে শিক্ষা গ্রহণের সাথে শিক্ষা প্রদান করার মতো জায়গায় আসবে যদি এখানকার মানুষ সকলে সঠিকভাবে শিক্ষিত হয় তাহলে অবশ্যই এখানকার মানুষরা কেউই আর এই সমাজে পিছিয়ে থাকবে না এই সমাজ তাহলে অনেক সুন্দর হবে এই পৃথিবী তাহলে অনেক সুন্দর দেখাবে আমার মনে হয় যে এর জন্য মানুষকে শিক্ষিত হওয়া প্রয়োজন এবং তাকে শিক্ষার সাথে সঠিক শিক্ষা পাওয়াটা খুব জরুরি শুধুমাত্র পড়াশোনার শিক্ষা নয় জীবনের শিক্ষার কথাও আমি বলছি সেক্ষেত্রে আমার মনে হয় আমার ভাইকে আমি শুধুমাত্র পড়াশুনোর ক্ষেত্রে শিক্ষা নয় জীবনের শিক্ষাতে প্রচুর উচ্চ শিক্ষিত করতে চাই যাতে সে জীবনের ক্ষেত্রে জীবনের মাপকাঠিতে বা জীবনের লড়াইয়ে কখনও হেরে না যায় সুতরাং আমার মনে হয় যে শিক্ষা মানুষকে অনেক বেশি সুদৃঢ় তৈরি করে সুতরাং আমি চাই আমার ভাই সর্বদা সুদৃঢ় তৈরি হোক সুতরাং সেই জন্য আমি চাই আমার ভাই অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক